হ্যালো হ্যাঁ বলছি সোমনাথবাবু বলছেন হ্যাঁ আমি বলছিলাম যে আমার দিদির বিয়ে আছে আর কি সামনেই তো তার বিবাহের শ্যুটিংয়ের জন্য আপনাকে আমি বলতে চাইছিলাম আর কি করে দিলে ভালো হতো আর তিন দিন ধরে কিন্তু হ্যাঁ তিন দিনের শ্যুট হবে এমনকী যদি ছেলের ঘর চায় তাহলে কিন্তু ছেলের ঘরটাও করতে হবে ডেটটা ওই ফাল্গুন মাসের মাঝামাঝি কুড়ি ষোলো একদম সঙ্গীত মেহেন্দি বিয়ে তিন দিন ধরে হবে হুম বিয়ে শেষ না হওয়া অব্দি কিন্তু আপনাকে থাকতে হবে না না আপনাকেই থাকতে হবে আমি অন্য কারও ওপরে ভরসা করতে পারব না আপনাকেই থাকতে হবে আমি ওই জন্য আগে থেকে আপনাকে বুক করছি যাতে আপনাকেই পাওয়া যায় হুম আপনার সময় হবে তো আর আপনার খাওয়া দাওয়া থাকা সব আমাদের বাড়িতে না আমি চাই সমস্তটাই আপনি ক্যাপচার করুন তো সেই জন্য তো আপনাকে থাকতেও হবে না ধরুন রাতেও যদি একটা কোনো রিচুয়াল বেরিয়ে যায় অ্যাকচুয়েলি এইগুলো অনুষ্ঠান তো রাতেই হয় না সেই জন্যই বলছিলাম

মোটমাট সবটাই কিন্তু বেশ ভালো হওয়া দরকার ঠিক আছে ছেলের ঘর থেকে যেন কোনো খারাপ কথা না আসে একটা বড়সড় ভালো অ্যালবাম তৈরি করা হবে ঠিক আছে এটা কিন্তু খুব ভালো করে করতে হবে না আমাদের ফটো শ্যুটের জায়গা ঘরেই আছে ঘরেই হয়ে যাবে আলাদা করে ফটো শ্যুট হবে যেটা হবে পুরোটাই বিয়ের রিচুয়ালের মধ্যে থাকবে প্রতিটা রিচুয়াল খুঁটে খুঁটে আপনারা নেবেন

না না আমাদের বাড়ির বাইরে কেউ যাবে না আমাদের বাড়িতেই থাকবে আমাদের অত ফটো শ্যুট টটো শ্যুট কিছু হবে না জাস্ট প্রথম থেকে তিন দিন ধরে যে অনুষ্ঠানগুলো হবে সেই অনুষ্ঠানগুলো করলেই হচ্ছে আর ওই অনুষ্ঠান সব অনুষ্ঠানগুলো মিলে একটা অ্যালবাম তৈরি করে দিলেই হচ্ছে আর আপনার বাজেটটা কত কী নেবেন একটু বলুন

একটু কম সম হবে না ত্রিশ হাজারই না আমি বলছি অ্যালবাম সমেত ত্রিশ হাজার টাকা তো ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে ওই কথা রইল হ্যাঁ আপনি কি কিছু বলতে চান আচ্ছা অ্যাডভান্স আমি অনলাইনে করিয়ে দেবো রাখছি তাহলে